আমি এ সেরকমভাবে একা কোথাও আমি যাইনি কিন্তু আমাদের পাড়া থেকে যখন বাস ছেড়েছিল গঙ্গাসাগরে যাওয়ার জন্য আমি সেখানে সেই বাসে করে মানে পাড়ার অনেকেই ছিল তাদের সঙ্গে আমার ফ্যামিলি থেকে আমি একা গেছিলাম এবারে এখান থেকে বাসে করে আমরা গেলাম নামখানা নামখানা ওখান থেকে নেমে আমরা নামখানার যে বড় গঙ্গা যেটা আছে ওই গঙ্গা আমরা হচ্ছে পার হলাম তারপরে ওখান থেকে আবার আমরা বাস ধরি বাস ধরে তারপরে আমরা সাগর দ্বীপে আমরা কপিলমুনির আশ্রমের কাছাকাছি ওখানে আমরা ভারত সেবাশ্রম ওইখানেই আমরা ছিলাম রুমে রাতে ছিলাম এবং বিকেলেও আমরা সমুদ্রের যেটা আর কি গঙ্গাসাগরের যে মেলা যেটা হয় আর কি সেই কপিলমুনি আশ্রমের সেই যে পুজো থেকে শুরু করে বিভিন্ন মানে মানুষের যা বিভিন্ন জায়গার বিভিন্ন জাতের বিভিন্ন রকমের মানুষের দোকান আর থেকে শুরু করে মেলা বিভিন্ন রকমের সমস্ত কিছু সেগুলো আমরা দেখলাম এবং আমি উপভোগ করলাম যে সমুদ্রে স্নান করা স্নান করে কপিলমুনি মন্দিরে পুজো দেওয়া এবং অনেক মেলা দেখা এবং মেলার মধ্যে বিভিন্ন রকমের হোটেল বিভিন্ন রকমের খাওয়ার জিনিস বিভিন্ন রকমের সব জিনিস সব মেলাতে মেলাতে যেরকম সমস্ত বিভিন্ন রকমের জিনিস থাকে সে সমস্ত জিনিসগুলো দেখলাম ঘুরলাম বেড়ালাম তারপরে আমরা ওখানটায় আমি ওখানে একদিন তাদের সঙ্গে ছিলাম থেকে তার পরের দিনকে আমি আবার বাড়ি চলে আসি ওই একইভাবে বাসে করে আমরা চলে আসি নদী পার হয়ে তারপরে আবার বাসে করে আমরা বাড়ি চলে আসি সেই অভিজ্ঞতাটা আমি যেহেতু একা ছিলাম একা গেছিলাম এইটা আমার একটা একা যাওয়ার একটা অভিজ্ঞতা হয়েছে আর কি